হ্যাঁ বলুন কীভাবে সাহায্য করতে পারি

আচ্ছা

সেটা কীরকম গাড়ি হবে সেটা একটু যদি একটু বলে দিতেন যে স্করপিও টাইপের না ছোটো গাড়ি টাইপের আচ্ছা সে সে আচ্ছা মানে মানে মা মানে আপনাদের বিয়েবাড়ির সমস্ত ফুলসজ্জাটাই আপনি আমাদের কাছ থেকে নেবেন তাই তো না এইবার ধরুন সবই প্রাকৃতিক ফুল দিয়ে সবই সাজালে তো হচ্ছে স কিছুক্ষণ থাকবে না সেটা তার পরে নষ্ট হয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না কিছু প্রাকৃতিক ও কিছু হচ্ছে এমনি প্লাস্টিকের ফুল দিয়ে সাজালে সেটা ভালো মানাবে

এটা কোল ধরুন ধরুন আপনি আপনি যদি আপনি যদি স্করপিওটা বিশালভাবে সাজাতে যান ফুল প্লাস্টিক ফুল এবং প্রাকৃতিক ফুল মিলিয়ে তো সেক্ষেত্রে আপনার খরচ আসবে ও খরচ আসবে ধরুন একটা স্করপিও গাড়ির ক্ষেত্রে তো ওই মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পু স্করপিও গাড়ি সাজানো হয়ে যাবে আর তারপর আপনার আপনার রিসেপশনের যে যেখানে ধরুন ওই মানে রিসেপশনের সময়ে হ্যাঁ যে ডেকোরেশনের জায়গাটা সেইখানটা সাজাতে মোটামুটি আপনার দশ থেকে বারো হাজার টাকা খরচ আসবে আর ফুলশয্যার খাট যদি খাটেরটা যদি বলেন তো খাটেরটায় একটু বেশিই লাগবে সেখানে তো অনেক রকমের হ্যাঁ ওখানে ওখানে প্রাকৃতিক ওখানে প্রাকৃতিক থাকবে যাতে সুগন্ধটা ছড়ায় তো ওখানে ধরুন প্রাকৃতিক ফুল দিয়ে তো একটা এবং খাটের জন্য অনেক রকমের ডিজাইন করতে হয় তো সেখানে আপনার ডিজাইন যেরকম সিলেক্ট করবেন তো সেই হিসাবে টাকা পড়বে তাও তাও আমি আনুমানিক বলতে পারি তো আনুমানিক বলতে পারি ছয় সাত খাটের মাপের জন্য লাগবে আপনার ধরুন পাঁচ থেকে ছ হাজার টাকা